নাটি মালাই ব্রাকোলি এবং চিকেন রোস্ট এমন কিছু কঠিন রেসিপি যা আমি শিখতে চাই কিন্তু এখনও অবধি বানাতে পারিনি কারণ এইসব রেসিপি বানানোর জন্য যেসব উপকরণের প্রয়োজন সেসব কিছু আমার আমার হাতের সামনে নেই এবং আমি যে এলাকায় থাকি সেখানে এইসব রেসিপি বানানোর জন্য উপকরণ পাওয়াও যায় না ফলে এই ধরনের রেসিপিগুলি বানানোর আমার ইচ্ছে থাকলেও আমি এখনও বানিয়ে উঠতে পারিনি ফলে এগুলো আমার কাছে খুবই কঠিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে